আর আপনি কি আয়া সংস্থা থেকে বলছেন হ্যাঁ বলছিলাম যে আমার যে শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষার জন্য আপনাকে হচ্ছে দরকার আপনি কি হচ্ছে তাঁদের দেখাশোনা করতে পারবেন

ও আচ্ছা ঠিক আছে তাহলে তাদের তো খুবই শরীর খারাপ আমি তো হচ্ছে সারাদিন বাইরে থাকি না আমি আমার হাজব্যান্ড দুজনের কেউই তো বাড়িতে থাকি না বাড়িতে একটা ছোটো বাচ্চাও আছে তাহলে আপনি যদি হচ্ছে কাজটা করেন খুবই ভালো হবে ও আচ্ছা আপনিই তাহলে বলুন কত দিতে হবে চব্বিশ ঘন্টা থাকবেন চব্বিশ ঘন্টা থাকার জন্য আচ্ছা আচ্ছা তাই দেব ও আপনি তাহলে হচ্ছে কাল থেকে চলে আসবেন হ্যাঁ একদম সকালেই চলে আসবেন আপনার সব ডকুমেন্ট নিয়ে আসবেন আধার কার্ড ভোটার কার্ড এক কপি ছবি সমস্ত ডকুমেন্ট নিয়ে আসবেন ঠিক আছে এর আগে কোথাও কাজ করেছেন তো মানে হচ্ছে বয়স্কদের সেবা করেছেন তো পারবেন তো করতে আচ্ছা বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তার কিন্তু একটু দেখাশোনা করতে হবে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে আমার তারও দেখাশোনা করতে হবে তাকে হচ্ছে খাওয়ানো পড়ানো ঘুম পাড়ানো সব কিছু করতে হবে স্নান করানো তাহলে কাল সকালে চলে আসবেন ঠিক আছে সমস্ত ডকুমেন্ট মনে করে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে